আমি আমার একটি গ্রামের দোকান থেকে মেয়ের জন্য একটি পাটিয়ালা প্যান্ট কিনেছিলাম কিন্তু প্যান্টটির গুণগতমান ঠিক তেমন ছিল না কারণ প্যান্টের রং খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল এবং কাপড়টিও তেমন ভালো ছিল না মেয়ে সেরকমভাবে পরতে পারেনি বেশিদিন আমার খুব খারাপ লেগেছিল